হ্যাঁ হ্যাঁ স্যার আপনার জন্য একটা সুখবর ছিলো আপনাকে জানাতে চাই যে আমাদের যে ছোটো স্থানীয় পত্রিকাটা ছিল সেটা এখন উন্নত ভাব করা হয়েছে এবং এটা ন্যাশনাল পত্রিকাতে বদলানো হচ্ছে এবং আপনি স্থানীয় খবরগুলো শুধু পেতেন তো এখন সমস্ত রকম খবরগুলো রাজ্যের দেশ বিদেশের সমস্ত কিছু খবরগুলো পেতে পাবেন এবার থেকে আমরা অনেকদিন ধরেই এটা চেষ্টা করছিলাম এতদিনে আজ এটা সফল হয়েছে তাই আপনাকে জানাচ্ছি কিন্তু স্যার এইটাতে একটু টাকা হচ্ছে বেশি লাগতে পারে যেহেতু আপনি সেই পত্রিকাটা যত টাকায় পেত পেতেন তার থেকে দশ পনেরো টাকা বেশি লাগবে না এটা দেখুন এটা হচ্ছে দু দিন ছাড়া ছাড়া বেরাবে যেহেতু দেশ বিদেশেরও সমস্ত রকম খবর ছাপতে হবে তো সেই জন্য দু দিন ছাড়া ছাড়া বের হবে আর কি তা আপনি কি চান এটা আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসি বা অনলাইনেও যদি চান তো এই রকমও আমাদের ব্যবস্থা রয়েছে আপনার যেরকম দরকার আপনি বলবেন আপনাকে সেই ভাবে

আচ্ছা না না বাড়িতে যদি দিতে চান তাহলে যদি আপনি এক মাসের জন্য পুরোপুরি ভাবে নেন বা তিন মাসের জন্য নেন ওই অনুযায়ী আমাদের স্কিম রয়েছে সেই অনুযায়ী আমরা টাকা নিই যদি এক মাসের নেন তাহলে সেই ক্ষেত্রে একটু বেশি টাকা লাগে আর যদি তিন মাসের নেয় সেই ক্ষেত্রে একটু ছাড় পাওয়া যেতে পারে হুম পত্রিকাটার দাম আমরা এখন পর্যন্ত ষাট টাকা করেছি এরপর হ্যাঁ আগের পত্রিকাটার দাম তো হচ্ছে পঁয়তাল্লিশ টাকা করে ছিলো এটা ষাট টাকা করেছি যেহেতু বিদেশেরও সমস্ত রকম খবর পাবেন না ওইটা সব কিছুই হ্যাঁ এটাতে খেলাধুলা আর সবকিছুই থাকবে আচ্ছা তাহলে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আপনার বাড়িতে পৌঁছে দেবো আচ্ছা